কংসাবতী এজেন্সি থেকে আগামীকাল সতেরোই এপ্রিল আমার একটি গাড়ি চাই যা আমাকে সকাল দশটায় দুলমী নডিহা থেকে পৌঁছে দেবে শান্তময়ী উচ্চমাধ্যমিক বিদ্যালয় অবধি